পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তেইশে জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন